আমার এলাকায় সর্বোত্তম ফলনশীল ফসল হল ধান আমারা গ্রামে বসবাস করি আর আমাদের গ্রামের কাছেই বয়ে গেছে সুবর্ণরেখা নদী তাই আমাদের গ্রামের অঞ্চলের মাটি হল সমভূমি এবং উর্বর তাই আমাদের গ্রামের এই মাটিতে ধান চাষ খুব ভালো হয় আমাদের এখানকার বেশিরভাগ মানুষ এই জীবিকার সাথেই যুক্ত ধান চাষ আমাদেরকে অনেকটাই লাভবান করে অনেক সময় বৃষ্টিতে ধান নষ্ট হয়ে গেলে তখন আমাদের কিছুটা ক্ষতি হয় কিন্তু বেশিরভাগ সময় আমাদের লাভই দেখা দেয় আমরা ধান চাষ করি অনেকটা পরিমাণ জমি নিয়ে বছরে আমরা দুবার ধান চাষ করে থাকি এবং কিছুটা হলেও আমরা লাভ পাই আমাদের পরিবারের শুধু বেশিরভাগটাই ধান চাষ করা হয় এবং মাঝে মাঝে আলু ও সবজিও চাষ করা হয় কিন্তু আমরা বেশি লাভ পাই ধান চাষ থেকে কারণ অনেকটা অঞ্চল জুড়ে আমরা ধানের চাষ করি এবং আমরা অনেকটাই লাভ পাই এই ধান চাষ করে